পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য বিশেষ করে জেলাগুলিতে ভ্রমণের জন্য ট্রেন পথ হচ্ছে সবচেয়ে ভালো একটি ব্যবস্থা এছাড়াও কলকাতা এবং পার্শ্ববর্তী গাঙ্গেয় এলাকাগুলিতে ফেরি পরিষেবা চালু আছে এটি পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নস্ট্যালজিক বৈশিষ্ট্য যেটি এখনও চলছে এই ফেরি করে পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন প্রচুর প্রচুর মানুষ গঙ্গা পারাপার করে থাকেন এবং নিজেদের পরিবহন ব্যবস্থা চালু রাখেন এছাড়াও ট্রাম রয়েছে যে ট্রাম সে বিশ্বের কিছু হাতে গোনা শহরে রয়েছে তো সেই ট্রাম আজও পশ্চিমবঙ্গ তথা কলকাতার বুকে চলছে এই ট্রামকে বাঁচিয়ে রাখতে নানারকম উদ্যোগ নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশী পর্যটকরা ভ্রমণের উদ্দেশ্যে এই ট্রামকে ব্যবহার করছেন এছাড়াও বাস পরিষেবা রয়েছে সিটিসি ডাব্লুবিএসটিসি এবং অন্যান্য নর্থ বেঙ্গল এর বাস সার্ভিস এবং সর্বোপরি মধ্যবিত্ত শ্রেণীর ক্ষেত্রে নিজস্ব গাড়ি বা বাইকের প্রচলন এক্ষেত্রে প্রচুর আর এখানকার মানুষ আধুনিক ভাষায় করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন কিন্তু এখনকার দিনে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষ এখন তৃতীয় বিশ্বের একটি দেশে শপিং মলে কেনাকাটার প্রবণতা প্রায় খুব কম বললেই কম বলা হয়